খুব সুন্দর একটি স্মৃতিকে রোমন্থন করার সুযোগ করে দেয় দেওয়ার জন্য প্রশ্নকর্তাকে ধন্যবাদ মাস কয়েক আগে আড্ডা দওয়া নীলক্ষেত থেকে কিছু বই কেনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম সারাদিন আবু তাহের নামে এক জুনিয়রের সাথে সময় কাটিয়ে আর বই কিনে কার্জন হলের দিকে গেলাম কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস বাস স্কুলে সাধারণত কার্জন হল থেকেই ছেড়ে যায় রিক্সা করে কার্জন হলে যেতেই দেখি ছাত্রছাত্রী সহ বেশ কিছু মানুষের একটি জটলা বেঁধেছে কার্জন গেটের সামনে আমরা দুজন ভিড় ঠেলে উৎসুক জনতার আকর্ষণের কেন্দ্রে পৌঁছে দেখি একটা বিশাল আকারের শিকারি পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ছটফট করছে আর বৈদ্যুতিক শকে মাথার একটা অংশ ছিদ্র হয়ে গিয়েছে ব্যাপারটা আমাকে বেশ নাড়া দেয় আমি কিছু একটা করে পাখিটার যন্ত্রণাটাকে কমানোর চিন্তা করছিলাম আর সবাইকে চিৎকার করে জিজ্ঞেস করছিলাম আশেপাশে কোনো পশু পাখির দোকান রয়েছে কি না যেখান থেকে একটা ওষুধ কিনে এনে পাখিটাকে অন্তত কিছুটা শান্ত করা যাবে হঠাৎ কিছু মেয়ে আমার সামনে আসে আমার মাথায় কালো হ্যাট দেখে কি না যানি না আমাকে ব্যাটম্যান মনে করে এবং বারবার করে রিকোয়েস্ট করতে থাকে ভাইয়া প্লিজ কিছু একটা কর এতক্ষণ পাখিটাকে সুস্থ করাটা শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ হয়েছিল মেয়েগুলোর অনুরোধে এখন তা আগ্রহে পরিণত হয়ে গেল তারপরে পাশে থাকাও একজন বলল গুলিস্তানে ন্যাশনাল ভেটেরিনারি হসপিটাল আছে আমার আমার সাথে থাকা জুনিয়রটাকে বললাম আয় যাই কিন্তু ও জানাল যে আমাদের লাস্ট বাস সাড়ে পাঁচটায় তখন অলরেডি সাড়ে চারটে বাজে জ্যামের মধ্যে গুলিস্থানে গিয়ে পাখিটার চিকিৎসা নিয়ে ফিরতে বাসটা মিস করতে পারি আমি জাস্ট ওকে ব্যাপার না বলে রিকশায় উঠে গেলাম রিকশাওয়ালা আমাকে বলল তুমি অ্যাম্বুলেন্স গতিতে রিকশা চালাবে আর আমরা দরকার হলে মুখ দিয়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজাব মা আমাদের কথা মতো প্যাডেল চালিয়েই রিকশা কিছু তোয়াক্কা না করে রং সাইড আর বিদ্যুৎ গতিতে চালানো শুরু করল অনেকগুলো ট্রাফিক সিগনাল ব্রেক করল একজন ট্রাফিক পুলিশ আমাদের আটকে দেয় ট্রাফিক পুলিশ বলে যে আমরা রং সাইড দিয়ে যাচ্ছি তখন আমি বলি যে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি ট্রাফিক পুলিশ জানতে চাই যে আমাদের কী ইমার্জেন্সি তখন আমরা বলি যে পাখিটাকে দেখিয়ে বলি যে এই পাখিগুলো প্রায় বিলুপ্ত মারাত্মক ভাবে আহত হয়েছে ওকে ঠিক সময় হাসপাতালে নিতে না পারলে দেশের বিশাল ক্ষতি হয়ে যাবে পুলিশের চোখে মুখে বিস্ময় কাটতে না কাটতেই আমি রিকশা মামাকে বললাম তাড়াতাড়ি চালাও পাখিটাকে ভেটেরনারি হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেওয়াতে খুব যত্ন সহকারে পাখিটাকে চিকিৎসা করে আই মিন কিছু ইঞ্জেকশন দিয়ে কিছু ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় তারপর সেগুলিকে প্রেসক্রাইব করে দেওয়ার পর বাইরে থেকে বাইরে থেকে কিনতে কিনতে বলে আমরা ওষুধ কিনে সোজা ক্যাম্পাসে চলে আসি ভাগ্যক্রমে বাসায় আসার জন্য আমরা লাস্ট বাসটাও পেয়ে যাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পাখিটাকে কয়েক দিন নিয়মিত ওষুধ খাওয়াতে হবে আমি দায়িত্ব নিই কারণ ক্যাম্পাসে কারো কাছে পাখিটা রেখে আসলে তারা গুরুত্ব দিয়ে কাজটা নাও করতে পারে সেই ব্যাপারটা মাথায় ছিল পাখিটা নিয়ে বাস সিটি বাসে ওঠার পর ছাত্রছাত্রীদের কেন্দ্রবিন্দুতে ছিল বাস পাখিটা বাসের মধ্যে আহত পাখিটা এই ভাবেই চিৎপটাং হয়ে শুয়ে পড়েছিল বাসের মধ্যে থাকা আমার আরেক জুনিয়র আগ্রহ নিয়ে বলল পাখিটা আমাকে দিয়ে দিন আমার বাসায় বড় খাঁচা আছে আমি এটাকে ওষুধ খাওয়াতে পারব নিয়মিত আমি যে ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম এতক্ষণ সেটা স্বর্গদূতের মতো তা এক নিমেষে সমাধান করে দিয়েছিল ওকে পাখিটা বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম এবং তারপর কয়েক দিন মুঠোফোনে পাখিটার শরীরিক অবস্থার খোঁজখবর নিতাম কিছুদিন পর এক সকালে তা আমাকে ফোন করে দিয়ে বলে ভাই আপনার পাখি তো সম্পূর্ণ সুস্থ সে তো পারলে কাচ ভেঙে বার হয়ে যাবে এবং এসো ওকে নিয়ে যাও সেদিন ওর ওই কথাটার মধ্যে একটা চমৎকার তৃপ্তি ছিল আমি ওদের দুজনকে ক্যাম্পাসে নিয়ে গিয়ে পাখিটাকে ছেড়ে দিয়ে আসতে বললাম ওদের এর ক্যাম্পাসে গিয়েছিলাম পাখিটাকে অবমুক্ত করার জন্য যন্ত্রণায় কাচরাতে থাকা এবং তার কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে যাওয়া পাখিটির ক্ষিপ্র গতিতে আকাশে উড়ে যাওয়ার দৃশ্যে যে কী প্রশান্তি ছিল তা বলে বোঝানো যাবে না